ভারতবর্ষ হল আমাদের সংস্কৃতির ধারক ও বাহক কথায় আছে বাংলায় বারো মাসে তেরো পার্বণ ঠিক তেমনি আমাদের ভারতবর্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব পালন করা হয় যেমন প্রথম হল দুর্গাপূজো এই দুর্গাপূজো হিন্দু মুসলিম সকলে মিলেই উদযাপন করা হয় প্রায় ছ দিন বা পাঁচ দিনব্যাপী এই উৎসব পালন করা হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই দিনগুলি সরকারি এবং বেসরকারি হিসেবে সবাইর ছুটি দেওয়া হয় স্কুল কলেজ নির্বিশেষে সকলের এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের সব অনুষ্ঠান পালন করা হয় এরপরে আসা যাক মুসলিম ধর্মের কিছু কথা যেমন সবেবরাত ঈদল ফেতর ঈদ এগুলো পালন করা হয় যা সকলে নূতন পোশাক আসাক পরে বাড়িতে খাবার দাবার তৈরি করা হয় এবং এরপরে আসা যাক নীল পূজো চরক যা হিন্দু দেবতা শিব অর্থাৎ মহাদেবের নামে করা হয় যা মা বোনেরা উপবাস থেকে শিবের মাথায় জল ঢেলে শিবকে সন্তুষ্ট করেন এটা বাংলায় প্রচলিত আছে এরপর আসা যাক রাম নবমী যা রাম রাম ধ্বনি দিয়ে রামকে আরাধ্য দেবতা হিসেবে পূজিত করা হয় এবং হোলি যা স্বয়ং রাধা কৃষ্ণের উদ্দেশ্যে আমাদের হিন্দু ধর্মে ভারতে পালন করা হয় হোলির পরেই আসা যাক নানা রকমের ছোটোখাটো অনুষ্ঠান যা আমাদের ভারতে লেগেই থাকে ওই যে বললাম বারো মাসে তেরো পার্বণ